বাংলা ভাষা আমাদের সকলের কাছে খুবই প্রিয় ভাষা আর আমরা বাঙালি তাই আমরা গর্বিত আর এই বাংলা ভাষাকে আমরা খুবই ভালোবাসি অন্যান্য দেশের ভাষার চেয়ে আমাদের বাংলা ভাষা খুবই জনপ্রিয় অন্যান্য দেশের লোকেরা কিন্তু সব ভাষায় কথা বলতে পারে না তারা মনে করে তাদের নিজেদের ভাষাই খুব সহজ কিন্তু তারা বাংলা ভাষায় কথা বলতে পারে না তারা মনে করে বাংলা ভাষা খুব কঠিন কিন্তু আমরা মনে করি যে আমরা বাংলা ভাষা ছাড়াও অন্যান্য ভাষাতে কথা বলতে পারি তাই আমরা মনে করি যে আমরা বাংলা ভাষা নিয়ে খুবই গর্বিত আর আমাদের বাংলা ভাষার ভবিষ্যৎ নিয়ে তো আর বলার কিছুই নেই এই বাংলা ভাষা এতটাই জনপ্রিয় যে একে ভবিষ্যতে আমাদের সকলেরই উচিত ভালোভাবে সংরক্ষণ করা আর এই বাংলা ভাষাটাকে সকলের মধ্যে ছড়িয়ে দেওয়া কিন্তু সবাই সেটা পারে না তাই আমাদের উচিত সবাইকে বোঝানো যে আমাদের এই বাংলা ভাষাটাকে কী করে সকলের মধ্যে ছড়িয়ে দেওয়া যায় আর এই বাংলা ভাষাটা আমাদের মাতৃভাষা আমরা মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়ার পরেই আমরা এই ভাষা শিখে থাকি তাই আমরা এই বাংলা ভাষাকে খুবই জনপ্রিয় বলে মনে করি আর আমরা চাই এই ভাষাটা শুধু আমাদের এই অঞ্চলের মধ্যে নয় সমস্ত ভারতবর্ষের মধ্যেই ছড়িয়ে দিতে যাতে সবাই এই বাংলা ভাষাকে শুনে খুব গর্বিত হতে পারে এবং নিজেরা খুব উন্নত হতে পারে